বাংলা সাহিত্য বহুল বৈচিত্র্যপূর্ণ বাংলা সাহিত্যে কালিদাস বসুমতি বিদ্যাসাগর মতো লেখকরা গুরুত্বপূর্ণ ভূমিকা করেছেন নবজাগরণের যুগের রবীন্দ্রনাথ রাজা রামমোহন রায় সুকান্ত ভট্টাচার্য শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের মতো লেখকরা বাংলা সাহিত্যের নতুন দিশা এনেছেন বর্তমানে আধুনিক লেখক ও কবি এ ধারাকে এগিয়ে নিয়ে যাচ্ছেন সচরাচর আমরা ফেসবুকে বা কোনও সোশ্যাল মিডিয়াতে আমরা দেখি বাংলার কিছু কিছু কবিরা নিজেদের ভাবনা নিজেদের সব কিছু সেগুলো করছে সে মাধ্যমে আমরা বাংলা কালচার বাংলা সাহিত্য এইসব সম্পর্কে অনেক কিছু জানতে পারি এমনকি অনেক নতুন চলচ্চিত্র বেরিয়েছে যেগুলি বাংলা সাহিত্যের উপর বাংলা পুরনো ভাবনা বাংলা কবিতা বাংলা গল্পের কিছু কিছু ভূমিকা নিয়ে সেই জিনিসগুলো সে সাহিত্যের ভাগগুলোকে নিয়ে সে চলচ্চিত্র জীবনেও এখন দেখা যায় এবং বাংলা ভাষার নাটক উপন্যাস এবং ছোট গল্প এইগুলো শিল্পকলায় বিস্তার ঘটিয়েছে